আমার কাছে একটা প্রিয় গল্পের বই সিরিজ আছে যেটা তো আম আঁটি ভেঁপু তারপরে আছে আমাদের পথের পাঁচালী আর অপরাজিতা এই তিনটে বই তো এই প্রিয় বইগুলি আমি পড়েছি প্রচুর ভালো লাগতো কারণ পথের পাঁচালী তো দারুণ বই আর এটা সিলেবাসের মধ্যেও এক সময় পড়েছিলো সিলেবাসের মধ্যে সেটা ক্লাস সিলেবাসের মধ্যে দিয়েছিলো তা এই গল্পের বইটা আমার খুবই প্রিয় যে গল্পের বইটা আমি প্রচুর পড়তাম তো এই গল্পের বইগুলো প্রায় আমি চার পাঁচবার করে পড়েছি আর কি প্রচুর ইমোশন লুকিয়ে আছে ওই গল্পের বইয়ের মধ্যে যখন এ মারা যায় তো এই গল্পের বইগুলা পড়তাম আর ওই গল্পের বইগুলা আমাদের লাইব্রেরির মধ্যে ছিল তো আর পথের পাঁচালীটা আমরা ক্লাসের বুক নিয়ে পড়েছি এবং লাইব্রেরি থেকে আম আঁটির ভেঁপুটা এবং যে অপরাজিতা আছে সেই অপরাজিতা দুটোই পড়েছি অপরাজিতাটা খুবই সুন্দর অপরাজিতাটা খুবই রোমান্টিক তো অপরাজিতাটা একটু বেশিই ভালো লাগতো তো এরকমভাবেই আমরা গল্পের বইগুলো পড়েছি